সরকারি প্রকল্পগুলি হল যেমন হচ্ছে বয়স্ক ভাতা বা বেকার বয়স্কদের জন্য বেকার ভাতা এবং বয়স্ক ভাতা রয়েছে আর হচ্ছে সামাজিকদের জন্য হচ্ছে যেমন হচ্ছে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার এইসব রয়েছে আর হচ্ছে যেমন হচ্ছে যাদের ইস্কুল আসা যাওয়া কেন্দ্রীয়কে আসা যাওয়ার অসুবিধার জন্য সবুজ সাথী দেওয়া হয় যেমন হচ্ছে সাইকেল আর হচ্ছে লকডাউনে যাদের পড়াশোনার অসুবিধার জন্য একটি করে ফোন দিয়েছিল এই হচ্ছে সুবিধা প্রকল্পগুলির মধ্যে রয়েছে আর হচ্ছে যেমন হচ্ছে কন্যাশ্রী বা হচ্ছে কম বয়সে পালিয়ে যাওয়া কাজ করে তাদের জন্য ঐকশ্রী বা কন্যাশ্রী রয়েছে যেমন আর হচ্ছে যাদের ইনকাম বা যাদের বাড়িঘর নেই তাদের জন্য ইন্দিরা যেমন হচ্ছে ঘর পাকার অফার দেওয়া হয় আর হচ্ছে যেমন হচ্ছে যেমন হচ্ছে হচ্ছে পরীক্ষাতে ভালো নাম্বার পায় তাদের জন্য রয়েছে স্কলারশিপ স্কলারশিপ বিদ্যাসাগর স্কলারশিপ রয়েছে তাদের নাম্বারের উপর নির্ভর করে ওই কলারশিপটি